হ্যালো কে ম্যাম বলছেন ম্যাডাম

হুম আমাদের গ্রাম এলাকায় এখন তো আর দেখা পাচ্ছি না মানে আগে গরুমরা বাদায় ফেললে মানে শুগনি যেমন শুগনির নাম বলছি শুগনি দেখা যেত এখন তো ওগুলা আর দেখাই পাচ্ছি না যেমন খোতাস বলা হয় এইগুলো আর এখন আর দেখা পাচ্ছি না যদি দেখা পাই অবশ্যই ম্যাডাম আপনার কাছে আমি ফোন করবো বা আমি নিয়ে কাছে আপনার কাছেই যাবো এ এখন ওগুলো আর দেখা পাচ্ছি না যেমন পাখি যেমন পাখি বলুন পাখি পুরানো পুরানো পাখিগুলো এখন আর দেখা যাচ্ছে না যেমন ওই খড়ের ভেতরে মানে কি পাখি বলে ওইগুলো ওই ঘিরঘিরে পাখি না কি বলে ওই ওই ছোটো ছোটো পাখি ওই পাখিগুলো কিন্তু আর আর দেখা পাচ্ছি না আমাদের খড়ের ঘর যেহেতু আগে কি সুন্দর ঠুকঠুক করে ঢুকতো বার হতো দেখা যেত এখন কিন্তু ও পাখি ম্যাডাম নেই ঠিক আছে আপনি জানিয়ে রেখেছেন যদি পাই

ঠিক আছে ম্যাম